বাচ্চারা তো সব সমময়ই পড়াশোনা করে পড়াশোনার ফাঁকে তাদেরকে একটু খেলাধুলা করতে দেওয়া দরকার যেমন তার মাঝেও তারা গেম খেলছে কেউ কার্টুন দেখছে কেউ কোনো খেল খেলনা নিয়ে সেটা খেলছে এইভাবে সারাদিনটা বাচ্চাদের কাটে এবার আর কখনও কখনো বন্ধুদের সাথেও ঘুরতে যাচ্ছে বা খেলাধুলা করছে পরিবারের সাথেও মানে যাচ্ছে কোথাও ঘুরতে যাচ্ছি একভাবে তো সে পড়াশোনা করে করা যায় না তাই সারাদিনও তাকে একটু টাইম দেওয়া দরকার বা সে সারাদিন টাইম পেলে এই কাজগুলো করে এইভাবে বাচ্চাদের মাথার বুদ্ধি টুদ্ধিও ভালো থাকে একভাবে পড়াশোনার মধ্যে ডুবে থাকলে তার সারাদিনটা হয়তো সে ভালো লাগবে না তার তাই জন্য তাকে মাঝে সাঝে এগুলো করা দরকার পরিবারের সাথে কখনো কখনও এদিক ওদিক ঘুরতে যাওয়া বন্ধুদের সাথে ঘোরা এগুলো করে তাদের টাইমটা মানে কাটানো দরকার বা এরকম একটু করাও দরকার খেলাধুলার মধ্যে থাকা দরকার তাদের